আমি যে শাড়িটি কিনেছিলাম শাড়িটির রঙটি আমার খুব বেশ ভালো লেগেছে এবং সুতার শাড়ি সেটা এই গ্রীষ্মকালে পরতে খুব ভালো লাগে শা শাড়ির রঙ শাড়ির কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে